হ্যাঁ আমি ক্লাস ফাইভ থেকে পেন্টিং শিখতাম ওখানে একটা আঁকার স্কুল ছিল খুবই ভালো আমাদের পাড়াতেই স্কুলটা ছিল অঙ্গনওয়াড়ি স্কুল বলে ছিল স্কুলটার নাম সেখানে আমি আঁকা শিখতে যেতাম সপ্তাহে দুদিন আমাকে আঁকা শেখাত ভীষণ ভালো আঁকা শেখাত সেখানে ছমাস অন্তর অন্তর এক্সাম নেওয়া হতো ওই এক্সামে কে কত নাম্বার মার্কশিট পায় কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এরকমও বিষয় ছিল তারপর থেকে রেগুলার যখন আমি ওই আঁকার স্কুলে আমাদের তিন বছরের কোর্স ছিল আমি কমপ্লিট করার পর আমাকে একটা ভালো সার্টিফিকেট দেওয়া হয় যেখানে আমি পেয়েছি নাইন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছিলাম তো সেখান থেকে আমার হয়তো আঁকার কালচারটা খুবই ভালো হয়েছে আরও পাঁচটা ছেলে মেয়ের মতন আমিও আঁকতে পারি প্রতিটা জিনিস দেখে আকর্ষিকভাবে এঁকে দেখাতে পারি